পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য পরিষেবা এই মুহুর্তে প্রচুর পরিমাণে একটা মানে চাপ দেখা যাচ্ছে চাপ বলতে যেহেতু পূর্ব বর্ধমান জেলায় বর্ধমানে বর্ধমান মেডিক্যাল অ্যান্ড কলেজ হয়ে যাওয়াতে এর আশেপাশে যে সমস্ত ছোটো ছোটো গ্রামগুলি আছে এমনকি ছোটো ছোটো যে জেলাগুলিও আছে তাদের সমস্ত পেশেন্টগুলোকে মানে রোগীদেরকে মাঝে মাঝে যখন তাদের জেলাতে বা তাদের গ্রামে যখন পরিষেবা দিতে পারা যায় না তখন কিন্তু বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় যার কারণে এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে রোগীর চাপ বেড়ে যাওয়াতে তখন কিন্তু খুবই একটা অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা সাধারণ এখানকার যে মানুষ আছে যে বর্ধমানের যারা মানুষ যারা ভূমিপুত্র তাদেরকেই কিন্তু সেই অসুবিধাটা ভোগ করতে হয় বিশেষ করে আর স্বাস্থ্য যে যে চিকিৎসা ব্যবস্থার সুবিধা আছে যেগুলি এখানে কিছু বর্ধমানে আমাদের খোসবাগান এলাকায় প্রচুর পরিমাণে নার্সিং হোম এবং প্রাইভেট কিছু ডাক্তাররা বাবুরা বসেন যেখানে কিন্তু দেখালে দেখানো যায় যে রুগীরা দেখান তাদেরকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে একটা টাকার বিষয় চলে আসে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সবসময় সম্ভব হয়ে ওঠে না পরিষেবাগুলো যদিও ভালো হতে পারে কিন্তু টাকা পয়সার দিক থেকে সবসময় সাধারণ মানুষের সম্ভব হতে পারে না তাই তারা বর্ধমানের যে আমাদের সরকারি জেলা স্বাস্থ্য পরিষেবা আছে তার উপরেই বিশ্বাস রাখেন তাই এভাবেই চলে